হ্যালো হ্যাঁ বলুন হ্যাঁ আমি সুব্রতই বলছি বলুন আচ্ছা কী হয়েছে আচ্ছা কী কী ওষুধগুলো একটু বলুন তো আচ্ছা আচ্ছা হ্যাঁ বলছি আপনি কি এই যে জ্বরটা হয়েছে আপনি কি আপনার ওই সামনাসামনি কোনো কম্পাউন্ডারের সাথে আরে কথা বলেই খাচ্ছেন নাকি আপনার ওই ওষুধ দোকানির কাছ থেকে ওষুধগুলো নিয়েই খাচ্ছেন আচ্ছা দেখুন প্রবীর বাবু আমি আপনাকে একটা কথা বলি এই জ্বরটা কিন্তু এখন প্রায় হচ্ছে ঠিক আছে এটা একটা ভাইরাস জ্বরের মতনই তো আপনি একটা কাজ করতে পারেন আপনার মানে কাছাকাছি যদি কম্পাউন্ডার থেকে থাকে ওনার সাথে একবার কথা বলে ওষুধগুলো খান ওষুধগুলো খারাপ নয় আপনি যেগুলো বললেন এই অ্যাজিথ্রোমাইসিন এইগুলো সব অ্যান্টিবায়োটিক টাইপেরই ওষুধ ওষুধগুলো খারাপ নয় তবুও আপনি একবার দেখিয়ে নিলে ভালো হতো আর কি আচ্ছা আপনি ব্লাড টেস্টও করিয়েছেন আচ্ছা আচ্ছা বলছি আপনার কেমন কী জ্বর আছে মানে আপনি মেপেছেন কি জ্বরটা না মাপেননি একবারও আচ্ছা ঠিক আছে আপনি তো যেইগুলো বলছেন এগুলো তো মানে খুব একটা ভালো লক্ষণ নয় মানে এগুলো জ্বরের যদি মানে এমনি সামান্য শুধু জ্বর হতো তাহলে না হয় আলাদা ব্যাপার ছিলো আপনি এক কাজ করুন আপনি তো বলছেন ওই ব্লাড টেস্ট আরে করিয়েছেন আর কিছু ওষুধ খেয়েওছেন বলছেন আপনি যেগুলো খেয়েছেন ঠিক করেছেন আর খাওয়ার দরকার নেই আর আপনি এক কাজ করুন আপনার ওই ব্লাড টেস্টটা ব্লাড টেস্টের ওই রিপোর্টগুলো নিয়ে আপনি আপনাদের ওই ঝাড়গ্রাম জেলা হসপিটাল যে রয়েছে না ওখানে একবার চলে আসুন কালকে কালকের দিকেই চলে আসুন পারলে আর আমি এখন ওখানেই ডিউটি করছি তো আপনি ওখানে চলে আসুন আর আমি না হয় আপনাকে ওখানে একবার দেখে দেবো আর আপনার রিপোর্টগুলোও একবার দেখে নেব বুঝলেন যেহেতু এটা ভাইরাস জ্বর তাই আগে রিপোর্ট টিপোর্ট দেখে ওষুধ খাওয়াটাই আমার মনে হয় ভালো হ্যাঁ আমি কালকে আছি তুমি এসো না ওই দশটার পর এসো হসপিটাল খোলার পর পেয়ে যাবে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে রাখছি তাহলে আজকে